এখন পুরানো নিয়ম অনুযায়ী কলম দিয়ে কাগজে লিখতে কেউই পছন্দ করে না এখন সবাই আই ল্যাপটপ বা মোবাইলে সব টাইপিং করে দিচ্ছে এই যে কোনো কোনো দরকার হলে সেটা টাইপিং করে যে টাইপিং করে টেক্সট মেসেজের সাহায্যে পাঠানো হচ্ছে এবং এবং ল্যাপটপে কোনো কিছু দরকার পড়লে এ সেটা ল্যাপটপে যে প্রিন্ট আউট করে বের করে নেয়া হচ্ছে কিন্তু আমি এখনো এ কলম দিয়ে লিখতে পছন্দ করে থাকি কি কিন্তু এটা সাম্প্রতিককালে বছর মানে এই কয়েক বছরে এই লেখাগুলি নিয়ে অনেক রকমভাবে পরিবর্তিত হয়েছে যেমন আগে এ আগে মানুষ হচ্ছে চিঠি লিখে পাঠাতো ও সেই চিঠি গিয়ে সেই চিঠি প আত্মীয়স্বজনদের এর বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে পনেরো দিন কুড়ি দিন লেগে যেতো কিন্তু এখন সেইটা পরিবর্তিত হয়ে এ এখন মানুষ সেটা সেকেন্ডের মাধ্য মধ্যে তার আত্মীয়র কাছে এ খবর পৌঁছে দিচ্ছে মোবাইলের সাহায্যে এরম একটা মোবাইলের সাহায্যে একটু টাইপিং করে টেক্সট করে দেওয়ার সাথে সাথে এ তার আত্মীয়রা সেকেন্ডের মধ্যে দেখে নিচ্ছে এ কে কিন্তু আগেকার যুগে এটা ছিলো যে কলম দিয়ে এ চিঠি লিখে এ সেই চিঠি আবার পোস্ট অফিসের মাধ্যমে পিয়ন গিয়ে দিয়ে আসতো তার বাড়িতে তারপর আবার আর সেই আত্মীয় ঘুরে আবার চিঠি লিখতো সেই চিঠি আবার এসে নিজেদের কাছে এসে পৌঁছাতো কিন্তু এখন সেইটা সাম্প্রতিককালে অনেক পরিবর্তিত হয়েছে এ আবার এখন কোনো দরকার পড়লে কোনো কোনো কাগজের প্রিন্ট আউট বা কোনো ও যাই হোক সেটা দরকার পড়লে সেটা আমরা তখন হাতে লিখতাম কোনো দরখাস্ত লেখার ক্ষেত্রে হলেও সেটা আমরা হাতে লিখতাম কিন্তু এখন সেইটা গিয়ে আমরা ল্যাপটপে গিয়ে ক কম্পিউটার দোকানে গিলাম গেলাম যেয়ে বললাম যে এটা আমার লাগবে সথে সাথে সাথে তারা সেইটা প্রিন্ট আউট করে বের করে নিলাম আমি কিন্তু সে এখন সেইটা লেখার চাহিদাটা কমে গেছে এখন সবাই চায় এখন সবাই চায় যে যে এটা দু লাইন টাইপিং করে দিলেই এ যদি হয়ে যাবে তাহলে কেনো লিখতে যাবো এই ব সাম্প্রতিক বছরগুলিতে এ এর পরিবর্তন হয়েছে খুবই ভাবে